হ্যালো বল তোর এই এই ফুল মোহম্মদের স্টার কোচিংয়ে বাবা চারশো আচ্ছা চারশো পড়ায় কে ভালো

না না ফুল মোহম্মদের ষ্টার কোচিংয়ে ভালো পড়া হচ্ছে কিন্তু কী বলতো বাতলা পয়সার ই পয়সা মরা একদম মাস পূজা মাত্র

তো ইয়ে নাক লাগে ফোন করতে হবে একবার নাহলে বলতে হবে বলবো ঐ এই ইসে অনেকই খরচা হচ্ছে তো আসলে এই তো বাংলা অনার্স আরে তো সবই পারে বাতলা ইয়ে প্রাইভেটে অনেক ছেলে গিয়েছিলাম হুম ভালো অনুষ্ঠান হয়েছিলো তো ইয়াল ছিলো ওই কি জি বলে সিরিয়াল ছিলো যে নামটা ভুলে গেলাম ওর ওই অনুষ্ঠানে এলো না কে এমএলএ এসছিলো দেখেছিলি তো এমএলএ এসছিলো অনুষ্ঠানে লোকের নাচ দেখছিল হুম নাচতে জি আর লোকের নাচগুলা আমরা দেখছিলাম ভর্তিহবো নাচের স্কুলে হুম না নাচ ছিল জি শাড়ি পরি ইচ্ছা করছে লোকের নাচ দেখে আমাদেরকেও ইচ্ছা করছে নাচতে লোকে কত সুন্দর সুন্দর নাচছে শিখতে হবে অনার্সের তো ভাবতে হবে এখন বুঝতে হবে মাস্টারকে অনার্সের এবারের একটু ধরিই পড়াবে বেশি নিতে পারে মনে হচ্ছে বলতে হবে পাঁচশো নিতে নয়তো কিছু যেয়ে কথা বলবি ডাইরেক্ট সামনা সামনি কথা বলাই ভালো হবে কালকে কালকে আটটার সময় যাবো তোকে ফোন করবো ফোনটা ধরিস কিনডা পু হুম বলবো তুও বলবি আমিও বলবো ঠিক আছে